আমি একটি পুরুলিয়ার চক বাজার থেকে আদ্যির পাঞ্জাবি কিনি পাঞ্জাবিটি যেমন মোলায়েম তেমন রঙ বন্ধুরা প্রশংসা করে ও কিনতে চায়